নাচ এমনই একটি জিনিস যার দ্বারা আমরা আমাদের আয়ুকে অনেক বেশি পরিমাণে বাড়াতে পারি অর্থাৎ নাচ করলে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ঘটে এবং যার দ্বারা প্রচুর পরিমাণে রক্ত প্রবাহ ঠিকঠাক ঘটে এই ছাড়া নাচ করবার ফলে প্রচুর পরিমাণে শারীর শরীর আমাদের সুস্থ থাকে যেটা অন্য কোনও ব্যায়াম বা অন্য কোনও কিছু দিয়ে সেভাবে আমাদের শরীর ভালো রাখা যায় না তাই প্রতিনিয়ত আমরা যদি নাচ করি তাহলে সেখান থেকে আমাদের যেমন মনোরঞ্জন হয় ঠিক তেমনভাবে শরীর আমাদের আরও বেশি সুস্থ থাকে এবং আমরা আমাদের আয়ুটাকে আরও দ্বিগুণ পরিমাণে বাড়াতে পারি এখন এখনের যুগে দাঁড়িয়ে মানুষের আয়ু প্রচুর পরিমাণে কমে আসছে কারণ মানুষ ধীরে ধীরে প্রচুর পরিমাণে অলস হয়ে উঠছে শুধু কিছুই মানুষ সেভাবে করতে চাইছে না এমনকি যেই ব্যায়ামগুলো বসে বসে করা হয় সেই ধরনের ব্যায়াম করতেও মানুষের এখন ক্লান্তি হয়ে আছে তার জন্য গান চালিয়ে যদি আমরা নাচতে পারি সেই দিক থেকে আমাদের প্রচুর পরিমাণে সুবিধা রয়েছে এবং প্রচুর পরিমাণে আমরা সেইখান থেকে আমাদের নিজেদের জীবনটাকে আরও বেশি করে সুন্দরভাবে গোছাতে পারি এবং নিজেদের আয়ুটাকে এই পৃথিবীতে আরও অনেকটা পরিমাণে বাড়াতে পারি তার জন্য নাচ করাটা খুবই দরকার এবং নাচের মধ্যে দিয়ে যেমন আমরা নিজেদের নিজেদের মানে নিজেদের যে মুডটা রয়েছে সেটাকে যেমন ঠিক করতে পারি ঠিক তেভাবে সেভাবেই আমরা নিজেদের নিজেদের শরীরকেও প্রচুর পরিমাণে ভালো রাখতে পারি তাই নাচ হল এমন একটা জিনিস যা মানুষের মনকেও প্রচুর পরিমাণে খুশি করে তাই আমি নিজেও নাচ শেখাই এবং প্রত্যেকটা ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে সবাইকে বলি যে নাচ করার কথা এই এমন একটা জিনিস নাচ এমন একটা জিনিস যার দ্বারা আমরা নিজেদের শরীরকে আরও প্রচুর পরিমাণে সুস্থ করে তুলতে পারি তাই নাচ শেখা অবশ্যই দরকার এবং নাচ শেখানোটাও প্রচুর পরিমাণে দরকার তাই আমি নিজেও নাচ শেখাই এবং অন্যদেরকে নাচ করবার জন্য অনেকটা বেশি পরিমাণে সাপোর্ট করি